আমি একজন শিক্ষিকা আমি বাড়িতে প্রাইভেট পড়াই এছাড়াও আমি বাড়িতেও পড়াতে যায় তো এক দিন কি হয়েছিলো এক দিন ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিলো যে কারণে আমি পড়াতে মানে পড়াতে যেতে পারছিলাম না ছাত্রকে তো ছাত্রের মা বা ছাত্রর মা বারবার কল করছিলো যে পড়াতে কেন আসছে না এরকম তো আমি ফোন করে বললাম যে এরকম ঝড় বৃষ্টি কিন্তু ছাত্রের পরীক্ষা ছিলো পরের দিন কিন্তু আমাকে যেতেই হতো কোশ্চেন পেপারগুলো রেডি করার জন্য যেতেই হতো প্রশ্নপত্রগুলোও মানে তৈরি করার জন্য যেতে হতো কিন্তু কি করবো ঝড় বৃষ্টির কারণে আমি যেতে পারছিলাম না কিন্তু সেই ক্ষেত্রে পরিস্থিতিটা আমি কীভাবে সামাল দেবো তখন আমার কি মাথায় এলো যে না এক কাজ করি ছাত্রর মাকে ফোন করলাম ওদের ঘরে কোনো স্মার্ট মানে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন আছে না কি সেটা জিজ্ঞাসা করলাম তো তখন ওর মা বললো হ্যাঁ ওর দাদার আছে তো তখন কি করলাম যে আমি ওখানে বললাম যে ফোনের দ্বারা তো এখন অনেক কিছু করা যায় এবং ক্লাস টলাস করানো হয় তখন আমি কি করলাম সেই ফোনে বললাম যে আমাকে কল করতে ভিডিও কল করতে তো ভিডিও কলে আমি তখন ছাত্রকে বুঝিয়ে দিলাম এবং অডিওর মাধ্যমে সমস্তটা বুঝিয়ে ওকে মানে পোশ্নপত্রগুলো রেডি করে দিলাম তো সেখানে আমি সেই পরিস্থিতিটা সামাল দিয়ে দিলাম এছাড়াও আমার বাড়িতে এমন হয়েছে বাড়িতে টিউশন পড়াবো আমার ভীষণ অসুস্থ ভীষণ শরীর খারাপ কিন্তু ছাত্রদের যেহেতু পড়াতে হতো কিন্তু কি করবো তখন আমি কি করি যে না ওদেরকে বলি যে তোমরা অন্য আরেকটা দিন এসো পড়তে কিন্তু তারা সেই দিনটায় আসতে পারবে না কারণ তাদের স্কুল ছিলো কিন্তু কি করবো সেই কঠিন পরিস্থিতিতে ওদের পড়াতেই হতো ওই একটা দিন যদি গ্যাপ যেতাম তাহলে এক দিন যদি বাদ দেওয়া যেতো তাহলে তাদেরকে আমি ভালো করে গা তাদেরকে ভালো করে আমি অনুশীলনও করতে অনুশীলন করতে পারতাম না যেহেতু ওদেরকে আমি কি বললাম যে আমি আমার এতোটাই শরীর খারাপ ছিলো আমার গলার অবস্থাও খুবই খারাপ ছিলো আমার কথা বেরোচ্ছিলো না তো ওদেরকে আমি কীভাবে বোঝাতাম তখন আমি ওদেরকে লিখে লিখে লিখে লিখে বললাম না আসতে বাড়িতে তখন লিখে লিখে ওদেরকে আমি বোঝালাম তখন ওদেরকে আমি ওইটা ওই পরিস্থিতিটা সামাল দিলাম